হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ চালাচ্ছি কেন কী হয়েছে

তা আমার তো টাইমের মধ্যে যেতে হবে না হ্যাঁ না হলে হ্যাঁ আমার একটা টাইমের মধ্যে যেতে হবে টাইম না যেতে পারলে ও অসুবিধা হয়ে যাবে আমার জরিমানা দিতে হবে আপনারও আপনার অসুবিধা হলে আপনি নেমে যান ঘরে গিয়ে আপনি আমার টাইমের ব্যাপার না আমি না ইয়ে করলে তো আমার তো অসুবিধা হয়ে যাবে রাস্তাও খুব ভালো না আমি কী করতে পারি হুম হ্যাঁ আমি আমার ঠিকই চালাচ্ছি টাইমেই যাচ্ছি অসুবিধা নেই